যেহেতু আমাদের এখানে সেরকম কোনো সংস্থা নেই তাই এইসব আচারণ বিধি লঙ্ঘন করা বা অনুসরণ না করা নিয়ে কোনো সমস্যা বা কোনো যে কিছু আছে সেগুলোই আমার জ্ঞানে নেই